মধ্যযুগের বাংলার ইতিহাসের বিশেষগত মানে করেন যে ঐতিহাসিক উপাদানসমূহ স্পষ্ট প্রমাণ করেন যে খাদ্য বস্ত্র ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অবিশ্বাস্যভাবে সুলভ ছিল চৌদ্দশো শতকে মরক্কোর পর্যটক ইবনে বতুতা লিখেছেন পৃথিবী আরও কোথাও এত সস্তা দাম দেখেনি চীনা পরিব্রাজক হিউয়েন সাং যিনি চৌদ্দশো শতকে বাংলায় এসেছিলেন তিনি লিখেছেন বাংলা দ্রব্যমূল্য এসেছিলেন তিনি লিখেছেন বাংলার দ্রব্যমূল্য মোটামুটি সস্তা ছিল ষোলোশো আঠাশ থেকে ষোলোশো একচল্লিশ সাল পর্যন্ত ভারতভ্রমণ করেছিল সেবাস্তিয়ান মানরিক তার সস্তা অনুসারে বাংলায় খাদ্য ও অন্যান্য দ্রব্যের দাম ছিল অত্যন্ত সস্তা সতেরোশো শতকে পর্যন্ত ফ্রাসোঁয়া